আমি যখন আমার সম্প্রদায়ের বাইরে ভ্রমণ করি সেখানকার মানুষদের মধ্যে বিভিন্ন কুসংস্কার লক্ষ্য করি এছাড়াও তাদের মধ্যে বৈষম্য তো রয়েছেই যদি অন্য কোনো জাতির মানুষ সাধারণ জাতির মানুষের বাড়িতে চলে আসে সেক্ষেত্রে সাধারণ জাতির লোকেরা তা সেখানটা গোবর দিয়ে পরিষ্কার করে ধুয়ে দেয় এরকমভাবে ব্যবহার করে তাছাড়াও কুসংস্কার তো রয়েই গিয়েছে যদি কোনো মানুষ মারা যায় তখন তার পরিবারের লোকেরা তার শোক পালন করে অর্থাৎ অশুচি পালন করে এই অশুচি পালন করাকালীন তাকে বাড়ির পুজো করতে দেয় না এবং অশুচি পালন করার সময় তাকে মন্দিরেও উঠতে দেয় না ওই অশুচি থাকা অবস্থায় কোনো অন্য কোনো লোকের বাড়িতে গেলে সেই লোকের বাড়ির লোকেরা সেই জিনিসটায় যেই জিনিসটা এরা হাত দেয় অশুচি পালন করা লোকেরা সেই জিনিসটা তারা ধুয়ে দেয় বা সেটা পরিষ্কার করে দেয় এছাড়াও তাকে যদি কেউ ছুঁয়ে দেয় তো সেই ক্ষেত্রে তারা সেই জামা পরিবর্তন করা করায় এছাড়াও বিভিন্ন কুসংস্কার এখনও মানুষের মধ্যে রয়ে গিয়েছে যেমন কোনো ছোঁয়াছুঁয়ি বা কিছু এইগুলো খুবই খারাপ বা এই কুসংস্কার বা বৈষম্যগুলো আমি লক্ষ্য করেছি